পশু সাধারণত আয় বলতে আমাদের পশু মুরগি ছাগল গরু গাই হ্যাঁ যাবতীয় ভেড়া ছাগল এই সব আমরা করি চাষ করি গাই প্রথমত গাই আমরা ইয়া করি উহার থেকে দুধ হয় দুধ বিক্রি করে তাতে উপার্জন আমাদের ভালোই হয় আর আপনার ওগুলাকে ভালোভাবে আলাদা আলাদা ঘরে রাখতে হয় গাইয়ের আলাদা ঘর আচ্ছা মুরগির আলাদা ছাগলের আলাদা যাবতীয় ভেড়া ঠেরা সব কিছু সব কিছু আলাদা আলাদা যে যার ইয়া থাকে সেটাকে ভালো করে যত্ন করে খাবার দাবার ইয়া করে দিতে হয় নাহলে ঠিক মতো এই প্রোটিন ঠিক মতো না পড়লে দুধ দিবেক নাই গাইয়ে ছাগলও মোটামুটি ভালোই ইনকাম হয় ছাগলে মুরগিও আলাদা ফার্ম ঘর থাকে সাথে মুরগি থাকে মুরগির ডিম দিই বেশ ভালোই লাভ তা তুলে এই মানে উহার থেকে ভালো ইনকাম হয় আর ভেড়াও ভালো উটাও ভালো ইনকাম আছে ছাগল ভেড়াও মুরগি সকলই ইনকাম মোটামুটি ভালোই থাকে সব আলাদা আলাদা যে যার ঘর থাকে একসঙ্গে তো আর রাখা যায় না সব গাই থাকে আলাদা বলদ থাকে আলাদা তারপরে ভেড়া থাকে আলাদা ছাগল থাকে আলাদা মুরগি মুরগির ডিম হয় মুরগির ডিম এখন অনেক দাম তাতে উপার্জন ভালোই হয় আর এক একটি ছাগল বাচ্চা বড়ো হয়ে গেলে সেই ছাগলের দাম চার হাজার পাঁচ হাজার করে এরকম ওই তা হয় হ্যাঁ ওই সব ভেড়ায় ভেড়াও তাই আপনার যাবতীয় হাঁসে মুরগি আজকাল মুরগির দামও প্রচুর হাঁসের দামও প্রচুর গাই তো দুধ তো যা দাম পঞ্চা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লিটার দুধ হ্যাঁ হ্যাঁ এখন মুরগি এখানে চারশো টাকা প্রায় কিলো দেশি মুরগি তাতে পয়সা আমাদের ভালোই হয় ইনকাম তো ভালোই আছে ওটাকে তো আমরা ভালোভাবে মাঝে মাঝে ভ্যাক্সিন ট্যাক্সিন দিতে হয় মুরগিকে ছাগলকে সবকেই দিতে হয় দিতে হয় আর গাইয়ের জন্যে মাঝে মাঝে ওষুধ ডেয়ারিং করতে হয় এই সব ইয়াকে ভালো করে ডিওয়ার্মিং ফিওয়ার্মিং না করলে তাতে রোগ বালাই আসে এতে কিন্তু ডিওয়ার্মিং করলে আর কোনো তাতে রোগ বালাইটা কম হয় হুম তাতে জিনিসটা আরো ভিটামিন ভ্যাক্সিন ফ্যাক্সিন মুরগিকে দিতে হয় তাতে আমাদের রোজগারপত্র ভালো হয়